আমার বাড়ি চারশো বিশ মোড়ে আমার বাড়ির এলাকাতে অনেক রকমের স্কুল আছে যেমন আর্টস স্কুল আছে ডান্সের স্কুল আছে অনেক ক্রাফট ওয়ার্কেরও স্কুল আছে আমার বাড়ি থেকে আর্টস স্কুলটা বেশি দূরত্ব নয় সেইখানে সব রকমের আঁকা শিখানো হয় যেমন ছোটোদেরকে অনেক ছোটোরাও আর্টস স্কুলে ভর্তি হয় ছোটোদেরকে প্রথমে পেনসিল দিয়ে আঁকা শুরু করিয়ে তারপরে ক্রেয়নস দিয়ে রঙ করানো শেখানো হয় তারপরেই সেখান থেকে তারা ভালো হলে সে তারপরে তাদেরকে অয়েল প্যাস্টেল দিয়ে করানো হয় তারপরে তাদেরকে হাতে তুলি ধরানো হয় সেই তুলি দিয়ে এই কে তারা ওয়াটার কালার করে ওয়াটার কালারে ভালো হলে তাদেরকে ভালো আর্ট ক্রাফট শেখানো হয় ভালো ভালো বড়ো বড়ো আঁকা শিখানো হয় যাতে তারা অনেক বড়ো জায়গায় ভালো করে আঁকতে পারে বাড়ির কাছে আছে নাচের স্কুল যেখানে ভারাতন্যাটাম শিখানো হয় কত্থক ও শিখানো হয় আর বাড়ির কাছে যেই কলেজটা আছে সেখানে প্রায়ই অনেক রকমের প্রতিযোগিতা হয় সেখানে যেই আর্ট স্কুল বা ডান্সের স্কুলগুলো আছে তারা গিয়ে সেখানে অনেক সমায় প্রতিযোগিতা করে সেখানে শিক্ষকরা তাদেরকে তাদের স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে তাদেরকে সেই প্রতিযোগিতায় তাদেরকে অংশগ্রহণ করান